আমি আমার বাচ্চার জন্য কিছু বুকস সংগ্রহ করি যেটি ব্লু ডার্ট বলে একটি সংস্থা আমাকে ডেলিভার করে এই ছেলেগুলির ব্যবহার খুব ভালো তারা আমাকে ফোন করে জানিয়ে দেয় যে স্যার আপনার বইগুলি এসেছে আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এবং আমি বলি আমি বাড়িতেই আছি আপনি দিয়ে যান এবং তারা যথারীতি আমার বাড়িতে এসে পৌঁছে দেয় এবং সমস্ত বই খুব ভালোই ছিলো এবং বইগুলি যেরকম আমি দেখেছিলাম ঠিক সেইরকম ভাবেই আছে